ভবিষ্যতের মধ্যে আমি পশ্চিমবঙ্গের বিনোদনের মধ্যে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি যেগুলো ধরুন আগেকার এমনি দুহাজার সালের আগে নয় দু তখনকার আগেকার যুগে যে কী হতো আগে প্রথমে সিনেমা টিনেমা উঠেছিলো তারপরে এখন সব ফিউচারে তো আবার সিনেমা হল হল তারপরে পাড়ায় পর্দা কোনও পাড়ায় অনুষ্ঠান হলে তখনকার লোকরা কী হতো তখন জামায়েত হয়ে সবাই মিলে একসাথে দেখতো সিনেমা হলে সব লোকেরা যেত দিয়ে ওইখানে গিয়ে সিনেমা টিনেমা দেখতো সিনেমায় দেখতো তারপরে আপনার ধরুন পাড়ায় কোনও ধরুন অনুষ্ঠান হল কোনও ফাংশন ফাংশন হলে সেখানে পাড়ার অনেক লোকরা যেত পাড়ার আড়ার সব লোক জড়ো জড়ো হতো ওখানে তারপরে এখানে গিয়ে ওনারা অনুষ্ঠান দেখতো মানে এখন যেটা হয়েছে ধরুন এখন যেটা হয়েছে সবারই হাতেই ইস্মার্টফোন আছে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট মানুষের কাছেই স্মার্টফোন আছে সবাই স্মার্টফোন থেকে যে প্লে স্টোর আছে প্লে স্টোরের মধ্যে নেটফ্লিক্স অ্যামাজন এগুলো সব অনেক রকম ওই অ্যাপ অ্যাপস আছে যেগুলোর মধ্যে আমরা সিনেমা দেখতে পাই এগুলো আমরা ডাউনলোড করি এগুলো সাবস্ক্রিপশন মারতে হয় টাকা লাগে একটা দেড়শো টাকা বা দুশো টাকা প্যাক মারতে হয় ওটা এক মাসের জন্য ওইখানে আমরা অনেক মুভি টুভি দেখতে পাই এবং সেখানের মধ্যে আর কেউ অত সিনেমা হল যায় না সিনেমা হলে পাড়ায় আর অনুষ্ঠানও খুব একটা হয় না খুব কমে হয় হলেও খুব একটা বড়ো ফাংশন টাংশন হয় সবার মধ্যে একটা হলে তখনই লোক জমায়েত হয় আর এইখানে আর সিনেমা টিনেমা কেউ দেখতে যায় না সব মোবাইলেই দেখে নেয় সব ইউ আর ইউটিউব আছে ইউটিউবে আপনার মুভিও দেখা যায় অনেক কিছু দেখা যায় তাই জন্যে সবাই ইস্মার্টফোনেই সবকিছু দেখে আর আমিও এইখান থেকেই দেখি নেটফ্লিক্স থেকে ওখানে ভালো ভালো মুভিও দেখা যায় এইগুলোই আর কী খুব ভালো লাগে দেখতে এখন আমিও সেই ব্যক্তি আমি এই বিনোদন পশ্চিমবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছি এই পরিবর্তনগুলো আমি দেখতে পাচ্ছি আর আমিও এই পরিবর্তনের মধ্যে আছি